হ্যাঁ বলুন হ্যাঁ হয়েছে আমাদের এই যে প্রতিবেশী এদিকে হয়েছে দু একজনার তা ও তো ওদের চিকিৎসা ও চলছে তো চিকিৎসা চলছে কিংবা হ্যাঁ এই এরকম তো আছে এজন্য আমাদের এখানে সেরকম আছে তাদেরকে নিয়ে আবার মানে চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে মানে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ভালো ভালো হয়েছে মানে সবে মেডিসিন দেওয়া হয়েছে তাদেরকে দিয়ে তারা মানে সেগুলো ব্যবহার করছে এখনকার সিম্পটম কিছু বোঝা যাচ্ছে না মানে ওষুধটা মানে খেতে খেতে কিংবা সেগুলো ব্যবহার করতে করতে তারপরে তার অবস্থা পরিণতি কেমন হয় জানা যাবে ঠিক আছে ঠিক আছে অবশ্যই জানাবো অবশ্যই জানাবো ঠিক আছে অবশ্যই জানাবো হ্যাঁ অবশ্যই জানাবো দিদি ঠিক আছে হুম